আগেকার শিক্ষা পরিবেশের তুলনায় এখনকার যে শিক্ষা পরিবেশটা খুবই উন্নত মানের আগে অনেকটা দূরে দূরে কলেজ হতো বা স্কুল পাওয়া যেত কিন্তু এখন অনেক জায়গাতেই বা সবার আশেপাশে কলেজ বা স্কুল স্থাপিত আমাদের বাড়িতে আমরা তিন ভাই বোন আমি এখন স্কুলেই পড়ি আর আমার বড়দি কলেজে পড়ে আমাদে বাড়ির পাশে বঙ্কিমচন্দ্র নামে একটা কলেজ আছে বেশি দূরত্ব নয় কিন্তু ও ওর সাবজেক্ট অনুযায়ী কলকাতায় বঙ্গবাসী কলেজে ভর্তি হয়েছে আবার অনেকে এমন আছে যারা কলকাতা শহরটাকে ঘুরে দেখতে চায় বা কলেজটাকে উপভোগ করতে চায় তাই তারা বাড়ির থেকে একটু দূরে কলেজগুলোকে বেছে নেয় যেমন কলকাতাতে সুরেন্দ্রনাথ আছে বঙ্গবাসী আছে আবার মেয়েদের জন্য শুধুমাত্র মেয়েদের জন্যও অনেকগুলি কলেজ আছে আবার আমাদের বাড়ির পাশেই জীবনতলাতে ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেখানেও মোটামোটি ভালোই ছাত্ররা পড়ে গ্রামের যে বাচ্চারা হয় বা আশেপাশের যে লোকগুলো তারা একটু শহরের দিকে গিয়ে পড়াশুনো করতে ইচ্ছুক তারা একটু দূরের দিকে কলেজে ভত্তি হয় কিন্তু আমার মতে পড়াশুনোর পাশাপাশি যারা অন্য অন্য কাজ করে আমার মতন যারা পড়াশুনোর পাশাপাশি অন্য অন্য কাজ করে তাদের জন্য কাছাকাছি যে কলেজগুলো সেখানেই পড়া বেস্ট আমার বাড়ি থেকে বেশি দূরে বঙ্কিমচন্দ্র কলেজটি নয় আমি যখন কলেজে পড়বো আমার তো ইচ্ছা যে বঙ্কিমচন্দ্র কলেজেই পড়বো কেননা পড়ার সময়ে আমি ওখানে মাঝে সাঝে কলেজটাকে অ্যাটেন্ড হতে পারবো কলেজে অ্যাটেন্ড হতে পারবো তার সাথে সাথে তাড়াতাড়ি বাড়ি এসে নিজের অন্য অন্য যে কাজগুলো সেগুলো করতে পারবো অনেকে আবার শখের বসে যানবাহন চলাচলের জন্য চারিদিকের আবহাওয়াটা বা যাকে বলে পরিবেশ সেটাকে উপভোগ করার জন্য বা দেখার জন্য দূরের কলেজগুলোতে ভর্তি হয় কিন্তু আমি আমার বাড়ির পাশে যে কলেজটি বললাম আপনাদেরকে আমি সেখানেই ভর্তি হবো